প্রথমত আমি বাঙালি বাংলা আমার মাতৃভাষা বাংলা ভাষায় আমি কথা বলতে ভালোবাসি পশ্চিমবঙ্গর মানুষ বেশি বাঙালি বাঙাল আছে বাঙালি আছে বাংলা ভাষা আমাদের পছন্দ আমরা বাংলা ভাষাতে কথা বলতে অভ্যস্ত আমরা যেখানে যাই কেন আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা আমাদের স্কুল সব জায়গায় আমরা বাংলাতে কথা বলি বাংলাতে পড়াশোনা করি বাংলা ইস্কুলে পঠনপাঠনও সব বাংলাতে করি এমন কি বাচ্চারা সব বাংলাতেই বেশি পছন্দ করে তারা ইংরেজি ভাষার চেয়ে বাংলা ভাষা বেশি পছন্দ করে বুঝতেও পারে ভালো সেই জন্যে আমার বাংলা ভাষা আমার খুবই পছন্দ